আমাদের এখানে পা একটা পাট শিল্প আছে তাতে খুব ভালো রকমে চলছে কত কর্মীরা কাজ করছে সেই তার কাজ করতে করতে পাটশিল্পটা হঠাৎ বন্ধ হয়ে যায় তাতে সেটা একবারেই চলছিল না একবারেই সবাই মানুষের অসুবিধা হয়ে পড়ল সেইতেই মনে পাঁচ ছজন লোক মিলিয়ে আমরা একটা আন্দোলন করলাম এটা আরও আরও একটু চালু হোক আবার তাতে আমরা সব কাজে করব তাতে আমিও যুক্তি ছিলাম তাতে দুপয়সা রোজগারের জন্য সবাই আসত সবাই যেত পাটশিল্পটা উন্নতি করল আস্তে আস্তে ধীরে ধীরে করে বড় করল উন্নতি করল সেইটায় আমাদের খুব গর্বিত হলো কত লোক কত জন আসে যায় কত দূর দূর দূর দূর দেশে আসে যায় এটা আমার খুবই ভালো লাগে শিল্পীটি আরও যেমন ভবিষ্যতেই বাড়ে বেড়ে উঠে উন্নতি করা হয় আরও পাঁচজন যেমন কাজে যেমন যুক্ত হয়ে থাকে সেটাই আমি চাই এই পাটশিল্পটা আরও ভবিষ্যতে যেমন আরও এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমি চাই